আপনি কি কখনো এমন কিছু এঁকেছেন যার জন্য আমনি গর্বিত হ্যাঁ আমি গর্বিত থাকি একটা আমি অনেক কিছু এঁকেছি যার জন্য আমি গর্বিত কিন্তু অনেক কিছু এঁকেও সবযেয়ে আমি বেশি যেটা আমার ভালো লাগে বা নিজেকে গর্বিত বলে মনে হয় সেটি হল আমি একটি ফুটবল এঁকেছিলাম ফুটবল ও রাধাকৃষ্ণের একটি ফটো এঁকেছিলাম আমি এমন সুন্দর একটা ফুটবল এঁকেছিলাম সেই ফুটবলটি দেখে সবাই বা বা বলেছিলো খুবই ভালো লেগেছিলো সবারেরই কারণ ফুটবল আমাদের এএই এখানের মধ্যে খেলার রাজা হচ্ছে ফুটবল তাই আমি ফুটবল বিষয়ে কিছু বলতে চাই বা আঁকতে চাই গিয়ে আমি এঁকেছিলাম এবং সবাই ভালো বলেছিলো আমার দক্ষতা নিয়ে পিতামাতা গ্রাহক এবং বন্ধু বান্ধব অনেক কিছুই বলেছেন যেমন সবাই বলেন কী করে এতো সুন্দর আঁকলি আ আমাকে নিয়ে সবাই গর্বিত আমার বন্ধু বান্ধব পিতামাতা সবাই বলে যে রঞ্জিত বা সন্দীপ আমার ছেলে কারণ আমার দুটো নাম তাই জন্য সবাই বলে কারণ আমার আমাকে নিয়ে গর্বিত এবং তারা যখন ওই কথাগুলা বলে তখন আমারও বুকটা ফুলে ওঠে বা আমার ভালো লাগে যে আমি এতো সুন্দর আঁকার ফলে আমার বাবা মায়ের মান সম্মান এত উঁচুতে উঠে গেছে